পশু যখন পালন করা হয় ছোটো অবস্থায় নিয়ে আসা হয় সেই পশুটাকে আস্তে আস্তে বড়ো করা হয় খাইয়ে ডাবিয়ে এবং পশুটাকে বড়ো করে বিক্রি করা হয় সেটা সব কিছুর ক্ষেত্রে মানুষের জন্যে কিছু বিক্রি করা হয় পালন করা হয় বা ধরুন মুরগি যেগুলো ডিমের ক্ষেত্রে মানে পালন করা হয় মুরগি সেগুলি ছোটো থেকে বড়ো করে তারপরে ডিম আসলে সেই ক্রিমগুলো বিক্রি করে অর্থ উপার্জন করা হয় এবং মানুষের জন্য যে অন্নগুলো এবং মাংসের জন্য যে অন্নগুলো উৎপন্ন করা হয় সেগুলো ছোটো থেকে বড়ো করে তারপরে বিক্রি করা হয় তার থেকেও অনেক অর্থ উপার্জন হয় একটা পশুকে ছোটো থেকে বড় করতে গেলে উদাহরণ হিসাবে ধরে নেওয়া যায় হাজার টাকা খরচ হয় আর সেটাকে বিক্রি করে তিন হাজার টাকা পাওয়া যাবে তাহলে দু হাজার টাকা আমাদের প্রফিট থাকবে বা লাভ থাকবে আর জবাইয আর কষায় নিয়ে আমার কোনও অভিজ্ঞতা নেই